হ্যালো কৃষক ভায়া কেমন আছো এই তো ভালোই আছি কিন্তু চাষবাসের যা অবস্থা সেই নিয়েই তোমার সঙ্গে একটু কথা বলার জন্য ফোন করলাম আচ্ছা বলো তোমার চাষবাসের অবস্থা কিরকম আচ্ছা আর উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার শাকসবজি চাষের ব্যাপারে কি ভেবেছো তা তো ঠিকই বলেছো ভায়া হ্যাঁ আমিও তো ভাটপাড়া থেকেই চাষ করবার কথা ভেবেছি কারণ এদিকে তো চাষের যা অবস্থা আমাদের তো আয় প্রায় একদম নেই আমাদের তো আয় একদম কমে গিয়েছে তাই ভাটপাড়ায় গিয়েই শাকসবজি চাষ করব বলে ভাবছি সত্যি সত্যিই তাই শাকসবজি ফল এ সমস্ত কিছুর মূল্য যে হারে কমতে শুরু করেছে আমাদের কৃষকদের যে কি অবস্থা হতে চলেছে ভগবানই জানে সত্যিই তাই আমি তো তাই ভাবছি যে এবার কিসের কিসের ফসল চাষ করবো আগের বার তো লাল আলুর যে চাষ করলাম সেই চাষে তো একটুও আয় পাওয়া গেল না আর ধান তো যেভাবে ক্ষয়ক্ষতি হলো চিন্তা করো না ভায়া বর্ষাকাল আসছে তো বর্ষায় আমরা প্রাণভরে চাষ করবো আর খুব ফলন ফলাবো আমরা একসঙ্গে মিলেমিশে মাঠে কাজ করবো তাহলে দেখো আমাদের আয় ঠিক হয়ে যাবে হ্যাঁ ভায়া হ্যাঁ তাই করবো এবারে আমরা একটা পরিকল্পনা তৈরি করে সেই মতো দুজন মিলে চাষ শুরু করবো আর বর্ষার শেষে যা কিছু ফলন হবে সব বাজারে বিক্রি করে সেই বাজারদর দুজনে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নেব হ্যাঁ ভায়া তাই করবো হ্যাঁ ভায়া তাহলে শোনো আরেকটা কথা বলে রাখি যে বাজারদর তো দিন দিন ক্রমশ বাড়ছে তো মনে রেখো ভায়া হ্যাঁ একসঙ্গে চাষ করার কথাটা আজ তাহলে রাখি ভালো থেকো ভায়া